পশ্চিমবঙ্গের শীর্ষে স্বাস্থ্যের উদ্যোগগুলি কি হল যক্ষা যক্ষা হচ্ছে পুজোর পরে মানে কাশি হয় ঠান্ডা লাগে এবং বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা করে এর জন্য আপনাকে ঠিক ঠাক ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখিয়ে ডাক্তারের ওষুধ খাওয়া খেতে হবে এবং নিজেকে সাবধানে করে রাখতে হবে তারপরে হচ্ছে টায়ো টাইফেয়ড টাইফয়েড হচ্ছে আপনার মশার কামড় থেকে হয় টাইফয়েড হলে পরে প্রচণ্ড জ্বর হয় তিন চা চার পাঁচ দিন জ্বর যদি না ছাড়ে তাহলে পরে ঠিক ঠাক ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখানোর পর আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে আপনাকে ঠিক ঠাক ওষুধ খেতে হবে ওষুধ খাওয়ার পর আপনাকে সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করতে হবে স সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করার পর তারপরে টাইফয়েড ভালো হবে ডাইরিয়া হচ্ছে সকল সবারির হয় বাচ্চা থেকে শিশু সবারই ডাইরিয়া হয় ডাইরিয়ার থেকে সাবধানতা হতে হলে ঠিক ঠাক যেমন খাবার টাবার আপনার ঢাকা রেখে ঢাকা দিয়ে খেতে হবে শিশুকে হাতে যাতে না নোংরা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে শিশুর যদি কোনো নোংরা জায়গায় খেলা করে হাত পা ভালো করে ধুয়ে তারপরে সেই শিশু যদি মুখে নোংরা হাত দেয় সেই থেকে আপনার ডাইরিয়া হবে আবার ডাইরিয়া খাবার মানুষ বড়ো মানুষরা যদি ডাইরিয়ার খাবার যদি ঠিক ঠাক ভালো করে না রাখে তাহলে আপনি মশ মাছি বসলে পরে মাছি বসার কারণে সেই খাবার খেলে পরে মানুষের বড়ো মানুষের ডাইরিয়া হবে ডাইরিয়া হলে পরে বমি হয় আপনাকে ঠিক ঠাক জায়গায় ডাক্তারকে যেতে হবে ডাক্তারখানায় যাওয়ার পর আপনাকে সমস্ত কিছু ডাক্তার যেইভাবে বলবে আপনাকে সেইভাবেই নিয়মগুলো পালন করতে হবে